আমরা এমনি স্বাস্থ্যকর খাবারই খাই তেল নুন কম ব্যবহার করে বা মিষ্টি কম ব্যবহার করে খাই এমনি সময় আমরা যখন কোনো মশলাদার খাবার বা কোনো রোমাঞ্চকর খাবার যেমন চিকেনের কারি রান্না করি তেল মশলা কমই ব্যবহার করতে চাই তবে এরকম স্বাস্থ্যকর খাবারের মধ্যে একবার খিচুড়ি বানিয়েছিলাম যেটা খুবই স্বাস্থ্যকর হয় মশলা তেল কম দিয়ে একদমই সামান্য পরিমাণ দিয়ে তার মধ্যে নানা রকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম আর একবার রক্তাল্পতা হয়ে গিয়েছিল বলে শরীরে ক্লান্তি এসেছিল তখন মায়ের জন্য কুলেখাড়া শাকের ঝোল রান্না করেছিলাম এগুলি খুবই স্বাস্থ্যকর খাবার এছাড়া স্বাস্থ্যকর খাবার হচ্ছে গরম জলের মধ্যে মধু তুলসি পাতা নিম পাতা দিয়ে একটা গাড়া তৈরি করা হয় যেটা শরীরের জ্বর হলে কাশি হলে সর্দি লাগলে খেলে খুব আরাম লাগে